আমি একটি ইসলামিক কেতাব পড়েছি যেটা আমাদের মুসলিম সমাজের খুবই গুরুত্বপূর্ণ বলে লেগেছে বলে আমি মনে করি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম নামাজ শিক্ষা কেতাব পড়েছি তবে এটাতে আমার খুব ভালো লেগেছে যে এতে খুব সুন্দরভাবে গুছায়ে গুছিয়ে লেখারা আছে বা বুঝতে পারা যাচ্ছে যে আমি আগে যেগুলো পড়তাম সেগুলো কিছুটা ভুল ছিলো কিছুটা অন্য অন্য নিয়ম ছিলো এখন যেটা পড়ছি এটা খুব ভালো এবং সুন্দর তো এতে হিজাব নিয়ে বেশ ভালোই আলোচনা করা আছে নামাজের ভিতরে যে ভুল ভ্রান্তিগুলো আছে এতে খুব পরিষ্কার করে লেখা আছে তো আমি এগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে যে জন্য আমি ঘরেতে আলোচনা করেছি আমার বাবাকে বলেছি নামাজটা এভাবে এভাবে পড়তে হবে তারপরে শুনতে হবে আমার মাকে বলেছি হিজাব করতে হিজাবের নামাজ পড়তে আমার বোনকে বলেছি এবং আমার বন্ধুদেরকেও বলেছি যে তারা ইসলামে সরিয়তের বিরুদ্ধে না চলে তারা যেন এই ইসলামের ভিতরে নিয়ম কানুন মেনে চলে তারা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কেতাব পড়ে হাদিস পড়ে এবং নামাজ পড়লে আমাদের সরিয়তে খুবই অত্যন্ত একটা গুরুপূর গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজটা আমাদের সকলের পড়া উচিত এবং হাদিস পড়া উচিত কারণ নূতন নূতন হাদিস থেকে কিছু শেখা উচিত যেটাতে আমাদের পরবর্তীকালে খুবই কাজে দেবে আমাদের জীবন সুন্দর হবে